প্রযুক্তি মানুষের জীবনকে নানাভাবে উন্নতির পথে নিয়ে গিয়েছে প্রযুক্তি না থাকলে মানুষ এতটা এগোতে পারত না যখন প্রথম প্রথম প্রযুক্তি থাকেনি মানুষ প্রচুর পরিশ্রম করে কাজে গিয়েছে তখন কিন্তু এতটা বিনিময়ের মাধ্যম বা কাজ কার্যক্ষেত্রেও এতটা উন্নতি ছিল না এখন প্রযুক্তির ফলে যেমন মানুষ কম্পিউটার ব্যবহার করে হিসাব নিকাশের সুবিধা পেয়েছে এবং ইন্টারনেট ব্যবহার করে দূরের সাথে যোগাযোগ রাখার যোগসাধন করেছে এবং টিভি ব্যবহারের ফলে মানুষ যেমন দূরের জিনিসকে কাছে দেখতে পাচ্ছে তাই মনে হয় যে প্রযুক্তি মানুষের জীবনকে নানাভাবে সাহায্য করে পারিবারিক জীবনেও সব কিছু ক্ষেত্রেই আগে ছিল খুব কষ্ট করে মশলা মেশিন এই মশলা বাটা কিন্তু এখন হয়েছে মশলা মেশিন মানুষ একটু দিলেই সেটা সঙ্গে সঙ্গে গুঁড়ো হয়ে যাচ্ছে এবং নিজের যতটুকু দরকার সে রকম কাজ করতে পারছে এমনকি পারিবারিক জীবনে যে বড়ি দেওয়া আগে কত কলাই বাটতে হতো পিঠে করার জন্যে যে কত চাল কুটতে হতো এখন মানুষ কী করছে মিক্সি এ দিলেই পাচ্ছে এর ফলে পারিবারিক জীবনে অনেক উন্নতি হয়েছে এর ফলে মানুষের জীবনধারাও নানান রকমভাবে উন্নতি লাভ করছে মানুষের জীবনধারাতে মানুষকে এখন খুব পরিশ্রম করতে হচ্ছে না সব ওই প্রযুক্তির যন্ত্রের মাধ্যমে হয়ে যাচ্ছে তাই মানুষ নানা রকম কাজে খুব তাড়াতাড়িভাবে এগিয়ে যাচ্ছে এবং সফল হচ্ছে